হ্যালো আমরা হোটেল এসেছি দরজাটা খুলুন কখন খুলতে পারবে দেরি কতক্ষণ হবে ও তাহলে আমরা ওয়েট করছি হোটেলে কটা রুম আছে হোটেলে কটা রুম আছে সব রকমেরই তাহলে বেড আছে কেমন মানে কেমন লোকজন হয় সব দিন কি খোলা থাকে হোটেলের সিকিউিরিটি কেমন মানে মোটামুটি কোনো কোনো অসুবিধা হয় না সিসি ক্যামেরা ট্যামেরা বসানো আছে খুলুন তাহলে আমরা তো দাঁড়িয়ে আছি আমরা তাহলে ঘরটা একটু ঘুরে ঘুরে দেখব এবার প্রতিটা রুমে গেলে কোনো প্রবলেম নেই তো নানা ধরনের লোক থাকে আমরা যদি ঘরের ভিতরে যায় তাঁরা যদি কিছু ভাবে ঠিক আছে রাখছি